বলছি তো পাখা আমি নিত্য কী বলছি যে তুমি তো সারাক্ষণ মানুষকে হাওয়া করে করে বেড়াও তোমার কেমন লাগে সবাইকে হাওয়া করে দিতে হ্যাঁ সে আমি আর কি বলবো ওই যে যে আমি সারাক্ষণ নাচ করে করে বেড়ায় যেটা আছে তুমি তো পাাকা তোমার তো এই সবার হাওয়া করে করে বেড়াও সবাই ত তখন পাখার হাওয়া খেয়ে খেয়ে বেড়াও সবারও খুব ভালো লাগে গরমের সময় তোমার কাজে লাগে ঠিক আছে রে বিছানা গোটাইনি মনে হয়